আমার ফসলের উৎপাদনশীলতা এবং গুণগত মান উন্নত করতে আমি আমার চাষ জমিতে পর্যাপ্ত এবং প্রয়োজন মতো জলসেচের ব্যবস্থা করবো যেমন গ্রীষ্মকালে অবশ্যই জমিতে দুবার জল দেওয়ার ব্যবস্থা করবো সকালে একবার বিকেলের দিকে একবার আবার বর্ষাকালে যখন দেখা যাবে আমার জমি ভিজে থেকে অবশ্যই শুকনো অবস্থায় পৌঁছে এসেছে তখন আমি জল দেব বেশি পরিমাণে জল দিলেই জমির পক্ষে ভালো তা নয় জমিতে স্বাভাবিক এবং পর্যাপ্ত জল দেওয়াটাই ভালো আবার শীতকালের দিনে যখন মাঠের মধ্যে শুষ্কতা দেখা দেবে তখন আমি জল প্রয়োগ করবো জল একটা গাছের পক্ষে খুব প্রয়োজনীয় জিনিস এছাড়া জল ছাড়া আমরা আমরা ফসলকে উন্নত করার জন্য বিভিন্ন ধরনের সার প্রয়োগ করবো খুব প্রয়োজন গোবর সার জৈব সার হিসেবে আবার আমরা কম্পোস্ট সারও ব্যবহার করতে পারি